যেহেতু আমরা গ্রামের দিকে থাকি সেহেতু গ্রামের দিকের শিক্ষ শিক্ষা ব্যবস্থা তেমন উন্নত হয় নি বা এখনো হয়ে উঠতে পারে নি আস্তে আস্তে হওয়ার চেষ্টা করছে এবং কলকাতার দিকের শিক্ষা ব্যবস্থা ভীষণভাবে উন্নত যেমন গ্রামের দিকের ছেলে মেয়েরা যখন বাংলা মিডিয়ামে পড়ে তখন কলকাতার দিকের ছেলে মেয়েরা ইংলিশ মিডিয়ামে থেকে পড়াশুনো করে এবং তারা গ্রামের দিকের ছেলে মেয়ের তুলনায় প্রচুর পরিমাণে ভালো ইংলিশ বলতে পারে এবং জানে সে তুলনায় গ্রামের দিকের ছেলে মেয়েরা সেদিক থেকে পিছিয়ে আছে যার জন্য তারা যদি গ্রামের দিকের ছেলে মেয়েরা কলকাতার দিকের কলেজে যায় তখন কলকাতার দিকের ছেলে মেয়েরা তাদেরকে নিয়ে ইনসাল্ট করে বা ছোটো করে এবং অন্য চোখে দেখে যে তারা গ্রাম থেকে এসছে তাদের অনেক সমস্যা সেগুলো তারা নিয়ে হাসাহাসি করে

বাংলা মিডিয়ামে যারা পড়াশুনো করে তারা যেহেতু ছোটোর থেকেই ইংলিশ মিডিয়ামে পড়ে নি তাই জন্য তারা ইংলিশটা একটু কলকাতার তুলনায় কমই পারে এখন অনেকটা উন্নত হচ্ছে

গ্রামের দিকে শিক্ষা ব্যবস্থা আরও একটু যাতে উন্নত হয় সেদিকে লক্ষ্য দেওয়া উচিত এবং যখন কোনো মিডিয়ার সামনে কোনো গ্রামের লোক কথা বলে তখন তাদের কথা নেওয়া হয় না বা রেকর্ড করা হয় না সে তুলনায় যদি কলকাতার দিকের কোনো কেউ কথা বলে সেগুলো তারা রেকর্ড করে গ্রামের লোকেদের সেখানে কোনো মূল্যই দেওয়া হয় না তার জন্য তারা একটু ছোটো মনে হয় তাদের নিজেদেরকে যেহেতু তারা ইংলিশ ভালো পারে না

যাদের কাছে মানে যারা ভালো পারে পারা সত্ত্বেও তারা গ্রাম থেকে গেলে তাদেরকে বলার মিডিয়ার সামনে বলার সময় তারা অতোটাও গুরুত্ব দেয় না এর জন্যও গ্রামের দিকের ছেলে মেয়েরা সব দিক থেকে পিছিয়ে আছে